সরকারি প্রকল্প বলতে অনেক ধরণের প্রকল্প আছে যেমন মহিলাদের জন্য কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প তারপরে বিদ্যালয়ে আমাদের অনেক ধরণের স্টাইপেন্ড দেওয়া হয় যেগুলোর মাধ্যমে যারা পড়াশুনো করতে পারে না তাদের অনেক সুবিধা হয় কন্যাশ্রীর মাধ্যমেও অনেকের পড়াশুনার জন্য সুবিধা হয় তারপরে সবুজশ্রী প্রকল্প যেটা আমাদের সাইকেল দেওয়া হয় সবাইকে যারা অনেক দূর দূরান্তে বাস করতো তারা হয়তো পরিবহন ব্যবস্থার জন্য স্কুলে আসতে পারতো না তো তার জন্য তাদেরকে সাইকেল দেওয়া হয়েছে তার জন্য তারা পড়াশুনো করতে পারছে আর আরও বিভিন্ন যেমন প্রধানমন্ত্রীর আছে যেটা আমাদের সবাইকে ঘর দেওয়া যাদের মাটির ঘর তাদেরকে পাকার ঘর দেওয়া তাছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা সরকারি এই রকম বিভিন্ন রকম প্রকল্প আছে তাছাড়াও শৌচালয় দেওয়া হয় এই সব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে কিন্তু তাছাড়াও মানুষকে উন্নত করার জন্য আরও কিছু প্রকল্প করা দরকার প্রকল্প ছাড়াও যারা চাকরি বাকরি পাচ্ছে না তাদেরকে চাকরি দেওয়াটা আগে সব থেকে প্রয়োজন না তো দেশে বহুত মানুষ সুইসাইড করে মারা যাচ্ছে